আমি একদিন বাড়ির বারান্দায় বসে আছি হঠাৎ দেখছি আমাদের বাড়ির পাশেই মেন রোড একজন বয়ষ্ক পঁইষট্টি থেকে সত্তর বছর বয়ষ্ক ও মানুষ সাইকেলে করে যেতে যেতে হ্যাঁ হঠাৎ একটা ছোট্ট গাড়ির সামনে ধাক্কা লেগে উনি পড়ে গেলেন কিন্তু গাড়িটা সে পাশ কাটিয়ে চলে গেল তখন আমি তাড়াতাড়ি যেয়ে বয়ষ্ক মানুষটিকে তুলে হসপিটালে ভর্তি করলাম তার মাথাতে রক্ত বেরিয়েছে তার আর এমনিতেই প্রচুরই আঘাত হাতে পায়ে লেগেছে তার জন্য সে অজ্ঞা অসচেতন অবস্তায় ছিল তার বাড়ির কারোর নাম ঠিকানা কিছুই সে বলতে পারে নি আমি নিজের পয়সা খরচা করে নিজের শরীর থেকে রক্ত দিয়ে তাখে সুস্ত ক করেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি আলোচনা করেছি আলোচনা করার পর আলোচনা করার পর তারপর ওনাকে যখন জ্ঞান ফিরে বাড়ির কথা জেনে নাম ঠিকানা সব জিজ্ঞাসা করার পর উনি বলেছেন বলার পর বাড়িতে খবর দিয়ে এসেছি আসার পর যখন উনি সুস্থ হয়েছেন ওনার ছেলেরা এসে ওনাকে নিয়ে গেছেন নিয়ে যায়ার পর কিছু দিন পর আমাকে ফোন করছে আমাকে উনি কিছু দিন পর আমাকে ফোন করে উনি ওনার বাড়ি যাবার জন্য বলছেন ওনার বাড়িতে যেতেই ওনার অসুস্থ স্ত্রী ওনার ছেলেরা আমাকে সবাই ধন্যবাদ দিল কিন্তু ধন্যবাদের থিকেও আমার মনে মনে সেদিন প্রচুর গর্বিত হয়েছিলো যে আমি একজন অসহায় মানুষের জন্য কিছু করতে পেরেছি আর অসহায় মানুষকে সেবা করলে সব সময় নিজের মন থেকে একটা মানে আত্ম আত্মগ্লানিতে যে ভোগাটা সেটা নয় মন থেকে একটা যথেষ্ট শান্তি বা তৃপ্তি পাওয়া যায় যেটা আমি ওনাকে সুস্ত করার পর পেয়েছি এই কাজটার জন্য আমি নিজে নিজে গর্বিত বোধ করি